আমি এই মাছ ধরতে ভালোবাসি মাছ ধরার মধ্যে আমি অনেক কিছুই মজা খুঁজে পাই যেমন কি যখন মাছ এই ইয়েটা খায় চারাটা খায় তখন ওই উপরের দিকে যে পুঁইটা থাকে সেই পুঁইটা বার বার ডুবে ওঠে ওইটা দেখতে খুব ভাল লাগে যখন একেবারে খেয়ে নেয় মাছটা তখন ওই পুঁইটা পুরোপুরি ডুবে যায় জলের মধ্যে আর এইটা দেখার জন্য আমার খুব মানে আমার খুব আগ্রহর একটা বিষয় চলে আসে মনের মধ্যে খুব খুব মনে হয় যে কখন ওই পুঁইটা ডুববে আর আমি তখনই বঁড়শিটাকে টেনে নিয়ে মাছটাকে ধরবো এইভাবে আমার এর মধ্যে একটা মজা খুঁজে পেয়েছি আর এর জন্য আমার বন্ধু বান্ধবরাও এই মজাটা আমি যখন তাদের সঙ্গে আমি ওদেরকে বলে থাকি তখন তারাও এই মজাটা পাওয়ার জন্য আমার সঙ্গে মাঝে মধ্যে মাছ ধরতে আসে এবং তারাও এই মাছ ধরে খুবই উপকৃত হয় কারণ কি ওই ওই যে মজাটা খুঁজে পায় ওই মজাটা হয়তো সব জায়গায় খুঁজে পাওয়া যায় না কিন্তু তার মানে এই নয় যে আমি চাই যে আমি আমার প্রজন্মকে পরবর্তী প্রজন্মকেও বলবো যে এই পেশার সাথে যুক্ত থাকুক বা যুক্ত হও তারা যদি এই পেশাটাকে ভালবেসে ফেলে বা তারা যদি মনে করে যে হ্যাঁ এই পেশাটাতে তাদের মজা পাচ্ছে তাহলে তারাও হয়তো মাছ ধরতে পারে সেটাতে আমি কোনদিনই বাঁধা দেবো না কিন্ত আমি তাদেরকে কোন দিন জোরও করবো না যে তোমাদেরকেও মাছ ধরতে হবে বা এই পেশাতে যুক্ত থাকতে হবে